আমার প্রিয় সিনেমা বাংলা সাত পাকে বাঁধা আমি একটু পুরাতন সিনেমাগুলোই বেশি দেখতে পছন্দ করি তার কারণ আমার কেন জানি না মনে হয় আগেকার সিনেমাগুলোর মধ্যে যেন অনেক বেশি প্রাণ এতও ভালো লাগে আবার বিশেষ করে সাত পাকে বাঁধা তো সুচিত্রা সেনের সিনেমা সুচিত্রা সেন আমার প্রিয় নায়িকা আবার তার সঙ্গে আছে সৌমিত্র চট্টোপাধ্যায় উফফ দুজনের আমার দুজনেরই খুব ভালো লাগে সিনেমা দেখতে আর এই সিনেমাতে আছে একটা মেয়ের জীবনের কত বড়ো ত্যাগ স্বীকার মেয়ে মেয়েরা যে কতও কিছু পারে সংসারে যেমন মানিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে আবার ঠিক অন্য জায়গাতে নিজের জীবনও যখন দেখলো যে আমার এই সংসারে আমি ঠিক মতো আমাকে বুঝতে কেউ পারছে না সে চেষ্টা করেছিলো তার শ্বশুর বাড়িও খুব ভালো হয়েছিলো কিন্তু তার মা মা ছিলো খুব আধুনিকা মা তার সংসারটাকে রাখতে দিলো না বাবা প্রোফেসার ছিলেন বাবা খুব ভালো মানুষ কিন্তু মায়ের আর দাদার ইয়েতে সুচিত্রা সেনকে যে লাস্ট পর্যন্ত সংসার ছেড়ে আবার অন্য রকমভাবে জীবন কাটাতে হলো লাস্টে এসে আবার তার নতুন করে পড়াশুনা শুরু করলো এমএ পাশ করলো দেখিয়ে দিলো যে একটা মেয়ে কি না পারে লাস্টে সে নিজের স্বামীকে ছেড়ে অনেক দূরে গিয়ে দিদিমণির চাকরি নিলো সেখানে গিয়ে চুপ চাপ সে চাকরি করে আর নিজের জীবন অতিবাহিত করে কিন্তু দুজনের তো তাদের ভালোবাসা করে বিয়ে হয়েছিলো তবুও যে এই যে ছাড়া ছাড়ি হয়ে গেলো এটাতে একটা দুঃখের ব্যাপার আছে কিন্তু তবুও সব মিলিয়ে সাত পাকে বাঁধা আমার কাছে খুব খুব খুব খুব ভালো সিনেমা